হ্যাঁ আমি একটা ফ্লিপকার্টে আয়রন অর্ডার করেছিলাম আয়রন অনেক দেখেছি ওই পাঁচ হাজার দশ হাজার কুড়ি হাজার তিরিশ হাজার আমি এই রকম আয়রন দেখেছিলাম আমি একটা দু হাজার টাকা দামের আয়রন অর্ডার করেছিলাম আমি হয়তো হয়তো ভালো আসবে না কেমন আসবে আর কী রং দিয়েছি সেই রংটা হয়তো আসবে না দিয়ে দেখি দু তিন দিনের মধ্যে আমার আয়রনটা চলে আসছে আমি হয়তো ভাবলাম যে আমার কালারটা ভালো আসবে না ভালো হিটও হবে না দিয়ে এসে দেখছি আমি যেই কালার অর্ডার করেছিলাম সেই কালারই আসছে অনেক সময় তো হয় না অর্ডার করি অন্য কালার চলে আসে এর আগের বারেই একটা অর্ডার করেছিলাম এক কালার অর্ডার করেছি আর একটা কালার চলে আসছে আবার রিটার্ন করলাম দিয়ে এই বারে একটা কম টাকার অর্ডার দিয়েছিলাম মোটামুটি দেখতে ভালোই আসছে আমি যেই কালারটি অর্ডার করেছিলাম ঠিক সেই কালারটাই আসছে আর হিটও হচ্ছে তেমন অনেক সময় তো হয় না অনেক সময় এক অর্ডার দেওয়া হয় এক চলে আসে এক কালার অর্ডার দেওয়া হয় এক কালার অর্ডার চলে আসে হিটও হয় না বেশি ওই জন্য এবারে যেই কালার অর্ডার করেছি সেই কালারই চলে আসছে খুবই ভালো আমিই অর্ডারটা করে ভেবেছিলাম যে হয়তো ভালো আসবে না এবারেও এবার আমি মোটামুটি দেখছি খুবই ভালো আসছে খুবই ভালো যেমন কাজের দিকে থেকে সেরকম যখন যেমন তেমন চলেও আসে আমি দিয়েছিলাম পরশু দিনে দিয়েছিলাম আর কালকে আজকে চলে আসছে তা বলে আর আমি হয়তো ভেবেছি এসে গিয়েছে হয়তো ভালো হবে না এসে গিয়ে দেখছি না খুবই ভালো হয়েছে